আমার পরিচিত দাদা দিদি আছে যারা কলেজ পাশ করেছে যাদের কাছে ডিগ্রি আছে তারা আমাকে বলে যে আমরা যেমন পড়াশুনা করেছি তোর সেভাবে পড়াশোনা কর আমিও চাই যে আমারও যেমন কলেজের ডিগ্রি থাকে আমি ভালো করে পড়াশুনা করতে পারি আরো উঁচু পদে উঠতে পারি আর পড়াশুনো আমাদের সমাজের জন্য ভালো শিক্ষার কোনো বয়স হয় না শিক্ষা তো যতই শিখি ততই কম বাচ্চারাও যেই শিক্ষাটা দেয় সেটাও একটা শিক্ষা আর বড়োরা যে যেটা যেই শিক্ষাটা দেয় সেটাও একটা শিক্ষা শিক্ষার কোনো সময় হয় না শিক্ষার কোনো বয়স হয় না শিক্ষা যখন তখন দিতে দেওয়া যায় আর শিক্ষা এমন একটা জিনিস যেটা আমাদের চিন্তাভাবনা মনোভাব সব কিছু পরিবর্তন করে যেটা আমাদের আচারণে প্রকাশ পায় ব্যবহারে প্রকাশ পায় শিক্ষার মাধ্যমে আমরা জ্ঞানবুদ্ধি ঠিক করতে পারি এবং নিজেদের মধ্যে পরামর্শ নিতে পারি শিক্ষা এমন একটা জিনিস যেটা আমাদের চিন্তাভাবনা এতটাই উন্নত করে যে যখন মানুষের সাথে একটা খারাপ আচরণ করি তখন বুঝতে পারি যে এটা শিক্ষাগতর দিক কারণ আমার সাথে সেই আচরণটা করা তার ঠিক হচ্ছে না বা আমি তার সাথে এই আচরণটা ঠিক করতে পাচ্ছি না এটা শিক্ষার মাধ্যমেই বুঝতে পারি কারণ একটা মানুষ যখন তার পড়াশুনা নিয়ে আগ্রহ থাকবে সে যখন পড়াশুনার কালচার থাকবে সে যখন পড়াশুনাটা নিয়ে নিয়মিত রেওয়াজ থাকবে সে তখন বুঝতে পারবে যে আমি একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করছি সেটা শিক্ষার মাধ্যম থেকেই জানা যায় যখন একটা বাচ্চা একটা বড়োকে শিক্ষা দেয় তখন ভাবলে হবে না যে ওটা বাচ্চা আমাকে শিক্ষা দিচ্ছে শিক্ষা যে কেউ দিতে পারে শিক্ষার কোনো সময় নেই শিক্ষা এমন একটা জিনিস যে শিক্ষা আমাদের দেশের উন্নতি করেছে আমাদের সমাজের উন্নতি করেছে শিক্ষা আমাদের সমাজের জন্য ভীষণ দরকার শিক্ষা সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন করেছেন এবং সময়ের সাথে সাথে চিন্তাভাবনার পরিবর্তন করেছে তো শিক্ষা আরো উন্নত হোক এবং আমিও মনে করি যে আমি যেন খুব ভালো করে নিজেকে শিক্ষা দিতে পারি যেটা মানুষ আমার আচরণ এবং আমার কথাবার্তাতে প্রকাশ পাবে